প্রতিটা মানুষের শিক্ষিত হওয়া খুবই প্রয়োজন বর্তমান সময়ে দাঁড়িয়ে এসে শিক্ষিত মানুষ যেমন প্রচুর রয়েছে সেরকম অশিক্ষিতের হারও কিন্তু সেই দিকে কম নয় প্রত্যেকেই শিক্ষা পাওয়া একান্ত কর্তব্য একান্ত লক্ষ্য থাকা উচিত যাতে তা প্রত্যেকটা মানুষ শিক্ষিত হতে পারে বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের এর পদ্ধতি ব্যবহার করেছে যাতে তারা সঠিকভাবে শিক্ষা নিতে পারে তাই তাদের জন্য বিভিন্ন রকমের বিমা প্রদান করা হয় যাতে তারা পড়াশোনার প্রতি বা শিক্ষা নেওয়ার প্রতি আগ্রহী হয়ে থাকে তাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষাদান করা হয় তাদের জন্য বিভিন্ন হোস্টেল বা প্রতিটা অন্য কোনো বিভিন্ন কাস্টের মানুষ বা যারা দূর থেকে কোনোরকম স্কুল কলেজে পড়তে যায় তাদের জন্য থাকার বাবস্থা করা হয়েছে যাতে তাদের শিক্ষা নিতে কোনোরকম কোনো অসুবিধার সম্মুখীন না হয় শিক্ষার পর সঠিক শিক্ষা প্রদান করে তাদেরকে যোগ্য চাকরি প্রদান করা হয় যাতে তারা অর্থ উপার্জন করে পরিবারের পাশে দাঁড়াতে পারে সেই দিকে সরকার নজর রেখেছে তাদের লক্ষ্য যে বিভিন্ন মানুষের সাথে যাতে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও কোনো অংশে পিছিয়ে না থাকে তাদের মধ্যেও যেন শিক্ষার আলো পৌঁছে যায় সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা শিশুকে বাচ্চাকে সমানভাবে শিক্ষা প্রদান করা উচিত এবং সেটা এই বর্তমান সময়ে দাঁড়িয়ে এসে করা হচ্ছে